আমি আমার জীবনের কোনো শুভ ঘটনা শুরু করার আগে ভগবানের বন্দনা করে নিই তার মধ্যে নারায়ণ পুজো অবশ্যই করে নিয়ে আমি কোনো শুভ ঘটনা শুরু করতে চাই ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে যেন সব সময় বজায় থাকে তার জন্যই আমি এই কাজটি করে থাকি